হ্যাঁ আমি নিজে কিছু মূর্তি বা শিল্প তৈরি করি নি আমরা করেছিলাম আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই মিলে একটি মূর্তি তৈরি করি সেই মূর্তি প্রচুর টাকা লাগে সবাই মিলে সেই টাকা জোগাড় করে নিই নেওয়ার পরে আমরা মূর্তিটিকে নিয়ে আসি আনার পরে বাড়ির পাড়ায় বাড়ির পাশে একটা ঘর স্থাপন করি সেই ঘরেও প্রচুর টাকা লাগে সেই টাকা তো সবাই কিছু কিছু করে টাকা দিয়ে সেই ঘরটাও তৈরি করে নিই ঘরে অনেক লেবার লাগে সেই লেবার সবাই মিলে আমরাই সহযোগিতা করি ঘরটাকে তুলি ঘরটাকে তোলার পরে সেই ঘরে ঠাকুর মূর্তিটিকে রাখি এবং সেই মূর্তিকে পুজো পার্বণ করি এবং আমরা সেই মূর্তিটিকে পুজো দেওয়ার পর কিছু অসুবিধার সম্মুখীন হয়ে হতে হয় নি খুব ভালো করে আমরা সেই মূর্তিকে পুজো পার্বণ করেছিলাম ব্রাহ্মণ নিয়ে এসে